আমি যেসব গাছপালা লাগাই সেগুলো প্রথমত হলো সেগুন গাছ মেহগিনি গাছ চন্দন গাছ এই গাছগুলো আমাদের মাটিটাকে বেশি শক্তি কো দিয়ে ধরে রাখে তাহলে মাটিগুলো ধুয়ে চলে যাবে না এবং এটা থেকে আর্থিক সাহায্য বেশি পাওয়া যায় বলে এই বড়ো গাছের মধ্যে এইগুলো লাগিয়ে থাকি এবং ফুল ফলের মধ্যে গাঁদা গাছ গাঁদা গাছ যেমন কি হয় ঠাকুর পূজায় লাগে জবা গাছ যেটা ঠাকুর পূজায় লাগে সেই জন্য ফুল এই ফুলগুলো বেশি চাষ করি আর সবজি তো সব রকমের সবজি চাষ করা হয় শাক থেকে শুরু করে ঝিঙে গাছ ঢ্যাঁড়শ গাছ কেননা এখন দৈনন্দিন বাজারে শুধুমাত্র মানে সবজি নয় সব জিনিসেই এত ওষুধ প্রয়োগ করা হয় যেন মানে যেটার ফলে মানুষের শারীরিক ক্ষতি হয়ে থাকে তাই নিজে যদি সবজি চাষ করে খাই তাহলে সেটার মধ্যে অতটা ওষুধ থাকে না বলে আমাদের শরীরের পক্ষে উপকার সেই হিসাবেই আমি বেশি সবজি চাষ